আমার খাবার বা রান্না করার মধ্যে যদি অনন্য কিছু বলেন তাহলে আমি বিরিয়ানি বিষয়টি অনেকবার অনেকভাবে তৈরি করেছি এটি একটি অনন্য খাবার বলা যেতেই পারে এই খাবারগুলি আমি বেশি পরিমাণে রান্না করে তা কিন্তু অন্যদের খাইয়েওছি তারা কিন্তু বেশ সুনামই করেছে আর আমি সেই খাবারগুলিতে হ্যাঁ যদি বলেন যে আমি আলাদা করে কিছু ব্যবহার করি তাহলে হয়তো চিনি ব্যবহার করি একটু ভিন্ন মশলা ব্যবহার করি নিজের মতন করে যতটা পারি আর যে মাংসটি সেটিকে কিন্তু নারকেলের দুধ অল্প দিয়ে এবং পোস্তবাটা ব্যবহার করে আমি কিন্তু সেটাকে রান্না করি তাই স্বাদটা হয়তো একটু ভিন্ন রকম হয়